আমার গ্রামের মুদির দোকানে আমার সব কিছু জিনিসই এখন গ্রামে হলেও সবকিছু জিনিস পাওয়া যায় কিন্তু ছোটোখাটো ভুষিমাল দোকান হলেও সেখানে সব জিনিসই পাওয়া যায় বাচ্চাদের জিনিস থেকে একবারে খাবার মুখরোচক জিনিস এবং ভুষিমাল ঘরেলু জিনিস সবকিছু পাওয়া যায় একদম আমি সেখানে সেখানে সেই সব জিনিস ঘরের সামনে দোকানটা থেকে পেলে আমার নিজের সুবিধা হয় ছোটোখাটো দোকান হলেও সেখানে সবকিছু তো পাওয়া যাচ্ছে আমি রান্না করার সময় কোনো কিছু জিনিস একটা কম পড়ে গেল আমি টপ করে নিয়ে এসে আমি আমার রান্নাটা সম্পূর্ণ করতে পারলাম এবং সেখানে বাচ্চাদের আমি একদমই বাচ্চাদেরও কোনকিছু প্রয়োজন হলে সেখানে টপ করে কোনো একটা জিনিস কিনে নিয়ে এসে তারাও খেতে পারলো এবং সেখানে তারাও একটু চুপচাপ হল আর আমি একদমই দাম কষাকষি করব না যেমন তারা পাঁচ জায়গায় পাঁচ জায়গায় বড় দোকানেও যেরকম দাম নেয় ওনারাও সেই দাম নেবে এবং সেইজন্য তাদেরকে বলব এই দোকানটাই এরকমই তো দাম নেয় আপনি কেন বেশি নেবেন এই কথাটা আমি ন্যায্য মূল্য কথা বলব আর পরে টাকা দিয়ে দিন আমার টাকা যদি খুবই অসুবিধা হয় তাহলে আমি তাকে পরে টাকা দেবো না হলেও আমার কাছে টাকা থাকতে থাকতে আমি তাহলে কেন তাকে কেন পরে দেব তাহলে তাকে আমি টাকাটা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব